হ্যালো

এই তো ভালো তুই ও এই যে বসে আছি তুই আশাতে কবে চাকরি পেয়েছিস ও আমি তো এই রিসেন্ট পরীক্ষা দিয়ে চাকরি পেলাম হ্যাঁ এই পনেরো ও তোর কতো দিচ্ছে ও হুম হ্যাঁ চল সবাই সবাইকে একসাথে ডাক ডেকে একসাথে মিটিং করে চল যাই ও হ্যাঁ চল এক দিন সবাই মিলে একসাথে হয়ে যাই আচ্ছা হুম হ্যাঁ ভালো আছে ভালো আছে সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে